ছেলেবেলা থেকেই আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে এমনিতেই গাছ লাগানো আমাদের পরিবেশের পক্ষে খুবই ভালো আমরা সবাই জানি যে একটি গাছ একটি প্রাণ গাছ লাগালে তবেই আমাদের সবার জীবন টিকে থাকবে গাছ জীবনে সবারই খুবই উপকারী ফল ফুল শাক সবজি সব কিছুতেই আমাদেরকে সাহায্য করে আমার এরকমই একটি ছোটো বাগান আছে সেই বাগানে আমার ফলের গাছ আছে ফুল শাক সবজি সমস্ত ধরনের গাছ আছে এই বাগান তৈরি করার একটা সুবিধেও হল আমাকে বাজার থেকে যে বিষাক্ত সার মিশানো সবজিগুলো না কিনে আমার নিজের বাগানের বিশুদ্ধ ও স্বাস্থ্যকর সবজি আমি খেতে পারি আমি যখন কোথাও ঘুরতে যাই সাধারণত সেখানে গিয়ে বেশিদিন থাকি না এক দিন ও দু দিনের জন্য থাকি এক দিন বা দু দিনের জন্য থাকলে বেশি জল দেওয়ার আর প্রয়োজন হয় না কাউকে বলতে হয় না কিন্তু আমি যখন কোথাও অনেকদিনের জন্য ঘুরতে যাই ধরুন দশ থেকে পনেরো দিনের জন্য যদি কোথাও ঘুরতে যাই তো আমার বাড়ির পাশে আছে একজন ওনাকে আমি আমার বাগানের চাবিটা দিয়ে যাই এবং ওনাকে আমি কীভাবে গাছে সার দিতে হবে কীভাবে জল দিতে হবে কোন কোন সময় দিতে হবে সব কিছু ভালোভাবে ওনাকে আমি বুঝিয়ে দিয়ে যাই যাতে উনি সঠিক সময়ে সঠিকভাবে সার দিয়ে ও সঠিকভাবে জল দিয়ে আমার লাগানো গাছগুলোর পরিচর্চা করতে পারেন উনিও আমার মতো আমার কাছে শিখতে শিখতে গাছের ব্যবহার ভালোভাবেই শিখে গিয়েছেন ওনাকে আর দ্বিতীয়বার এখন যাওয়ার সময় আমাকে বলে দিয়ে যেতে হয় না কীভাবে গাছের যত্ন করতে হবে উনি থাকতে থাকতে সব কিছু শিখে গেছেন এবং আমার পাশাপাশি উনিও নিজের একটি ছোট্ট বাগান তৈরি করেছেন তাই আমি যখন কোথাও যাই ওনাকে আমার বাগানের দায়িত্ব দিতে দিয়ে খুবই নিশ্চিন্তে থাকি আমি এটা ভাবি ঝে উনি ঠিক আমার গাছগুলোর যত্ন নেবে এবং প্রতিবছর আমি চেষ্টা করি এই আমার বাগানে গাছের সংখ্যা আরও বেশি করে বাড়াতে